সমস্ত ভ্রমণ পিপাসু মানুষদের পশ্চিমবঙ্গে জানাই সাদর আমন্ত্রণ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে যেমন নদী সমুদ্র সমভূমি মালভূমি পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি দর্শনীয় স্তানের পাশাপাশি আমাদের রয়েছে বিভিন্ন রকমের তীর্থক্ষেত্র যেমন রয়েছে মায়াপুর ইসকনের মন্দির নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এছাড়াও একেবারে দক্ষিণে গঙ্গাসাগরে রয়েছে কপিল মুনির আশ্রম অত্যন্ত বিখ্যাত বিভিন্ন স্তানের বৈচিত্র্য আলাদা হওয়ায় বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ভাষার মানুষ বসবাস করেন ফলে তাদের খাদ্য তালিকাও বিভিন্ন এবং তাদের খাদ্য তালিকা বিভিন্ন হওয়ায় প্রত্যেকটা স্থানের আলাদা আলাদা স্থান অনুযায়ী এবং খাওয়ার অভ্যাস অনুযায়ী বিভিন্ন খাবার বিখ্যাত হয়েছে যেমন যদি আপনি সমুদ্র সৈকত বেষ্টিত দীঘা বকখালি মন্দারমণি গঙ্গাসাগর মৌসুমী দ্বীপ যান সেখানে আপনি বিভিন্ন রকমের সামুদ্রিক পা খাবার পাবেন যেমন ওখানে আপনি ডাব অবশ্যই পাবেন এছাড়া রয়েছে বড়ো বড়ো সমুদ্র কাঁকড়া ইলিশ মাছ ভেটকি মাছ তোপসে মাছ চিংড়ি ইত্যাদি পাওয়া যায় এগুলির বিভিন্ন রকম পদ আপনাকে সমুদ্র সৈকতে বিক্রি হচ্ছে রান্না করে সাথে সাথেই দেবে যেগুলি অত্যন্ত সুন্দর টেস্টি এবং খুবই মানে হাইজিনিক খাবার যার ফলে এগুলি খাওয়া যেতেই পারে এগুলি এখানকার অন্যতম বিখ্যাত এছাড়া যদি আপনি তীর্থক্ষেত্রে যান সেখানে মায়াপুর ইস্কনে আপনি নিরামিষ খাবার হিসেবে ওখানকার ঠাকুরের পরমান্ন পাবেন খিচুড়ি ভোগ পাবেন সেগুলিও অত্যন্ত টেস্টি খাবার এবং নদীয়াতে আপনি মিষ্টি দই পাবেন যেটা খুবই খুব সুন্দর খাবার পাওয়া যায় আমাদের এখানে এছাড়া বর্ধমানের সীতাভোগ শক্তিগড়ের ল্যাংচা কৃষ্ণনগরের সরভাজা কলকাতায় কে সি নাগের রসগোল্লা এইগুলি অত্যন্ত বিখ্যাত খাবার খুবই সুন্দর এবং প্রচুর মানুষ এইখান থেকে খাবার নিয়ে গিয়ে তারা খেয়েছে এবং প্রচুর রিভিউ ভালো এবং যদি আপনি পা আমরা যদি পাহাড়ি জায়গায় চলে যাই সেইখানে আমরা পেয়ে যাবো বিভিন্ন রকমের মাংসের খাবার কারণ ওখানকার আবহাওয়াটা ঠান্ডা হওয়ায় মানুষজন ওখানে মাংস খাওয়াটাকে বেশি পছন্দ করে সে ক্ষেত্রে বিভিন্ন রকমের মাংস ফ্রাই থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকমের মাংস যেমন রয়েছে শুকোর গরু আপনার মুরগি হাঁস বিভিন্ন রকমের পাখি এগুলির কষা রয়েছে বিভিন্ন রকমের ফ্রাই করা খা মাংসও পাওয়া যায় যেগুলি ওখানকার মানুষ এবং অন্যান্য অঞ্চলের মানুষও গিয়ে সহজেই টেস্ট করতে পারে